হ্যাঁ আমিও তো যাবো আচ্ছা আচ্ছা আচ্ছা আ আমারটাও নিয়ে আসবেন বলছি শুনুন ঘি ঘি দুধ ফুল বেল পাতা আকন্দ ফুল আর সাদা ফুল এইগুলো শিবের লাগে নিয়ে আসবেন আপনি কি যাবেন হ্যালো বলছি আপনি যখন যাবেন আপনার সাথেই তো যাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর দাদা হ্যাঁ আর শুনুন আর ঘটিতে কি একটু গঙ্গা জল নিয়ে আসবেন ডাবটা হ্যাঁ কচি ডাব দুটো নিয়ে আসবেন একটা আমার জন্য আর একটা আপনার জন্য আর পয়সা নিয়ে যাবেন হ্যাঁ এলেই আমি দিয়ে দেবো আচ্ছা কখন যাবেন তাহলে ওইটা না আমি বলছি বাজারে কখন যাবেন আচ্ছা আলো চালও আনতে হবে দাদা দুজনার জন্য দু কিলো দু কিলো বাতাসা বাতাসা বাতাসাও আনতে হবে আর একটা ওই দক্ষিণা ভাঙিয়ে পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু তাহলে রাখছি দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে